হ্যালো হ্যাঁ কে ঐশিখা হ্যাঁ বলছিলাম তুমি বেশ কিছু দিন ধরে স্কুলে আসোনি কী ব্যাপার ও আমি বৈশাখীদেরকে জিজ্ঞাসা করলাম তো ও বললো যে হ্যাঁ ও তো টিউশানিতেও যায় নি তো সেই জন্যই তোমাকে ফোন করলাম একটা বাংলাতে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে সেটা তো করতে হবে জমা দিতে হবে তো ও তাহলে তুমি বাড়িতে বসেই ওটা করে পরে তখন আমাকে কারুর হাত দিয়ে স্কুলে পাঠিয়ে দেবে কারণ ওই জায়গাটা তো নাহলে ফাঁকা রেখে দিলে তোমার তো সমস্যা হবে পরে হ্যাঁ আমি বলে দিচ্ছি সবটাই বাংলা বিষয়ের ওপরে প্রজেক্ট প্রজেক্টটাতে বিভিন্ন আমাদের যে উৎসব রয়েছে না সেই উৎসব নিয়ে তৈরি করতে হবে ধোরো ধরো ওই সাত থেকে আটটা উৎসব উৎসবের নিয়ে লিখতে হবে তার ওপরে যে ছবিগুলো সেগুলো কিন্তু ভালো করে চেটাতে হবে আর মোটামোটি এক একটা উৎসব তোমাকে পাঁশশো শব্দের মধ্যে লিখতে হবে বুঝলে আর উপসংহার আর সূচনা ওগুলো তো জানোই তাহলে তো আরও খুব ভালো আরও তো খুব ভালো নিজের হাতে ছবি আঁকার একটু টিচা মানে শিক্ষিকার যিনি থাকবেন যিনি দেখবেন তোমার খাতা তার কিন্তু একটু এ ভালো একটা দিক তৈরি হবে তোমার থেকে না না যে কোনো কালি লেখা যাবে না তুমি কালো আর ব্লু ওই দুটো কালি ছাড়া অন্য কোনো কালিতে কিন্তু লিখবে না ঠিক আছে না না আমার মনে হয় ব্যবহার করার প্রয়োজন নেই মার্জিন দেবার জন্য ওই পেনসিল ব্যবহার করবে আর ও আর এই ব্লু আর কালো পেনেই কিন্তু লিখবে কেমন আর ভালো ভালো করে মার্জিন দেবে চারিদিকটা সুন্দর করে খাতাটা সাজাবে হ্যাঁ আমাদের ডেট ঠিক করা হয়েছে পঁচিশ তারিখ নাগাদ তো তুমি মোটামোটি আরও দু তিন দিন এক্স সময় নাও তারপর আমাকে জমা দিও আর তুমি যেদিনই জমা দিতে আসবে বা যেই আসুক আমাকে যেন আগে একটু ফোন করে নেয় কেমন তো এখন কী আগের তুলনায় একটু সুস্থ হয়েছো না এই যে ইয়ে চেঞ্জ হচ্ছে তো ঋতু পরিবর্তন হচ্ছে তার জন্য এই সমস্যাগুলো এখন হচ্ছে সবারই একটু সাবধানে থেকো আচ্ছা আর সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন করবে তুমি কেমন আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ